আমার এলাকার কাছাকাছি অনেগুলিই কলেজ আছে যেমন চন্দ্রকোনা কলেজ আবার আছে চন্দ্রকোনা কলেজ ছাড়াও চন্দ্রকোনা ইঞ্জিনিয়ারিং কলেজ আমার পরিবারের ও ওখানে আমার ছেলেমেয়েরা সবাই পড়াশুনা করেছে আর এই কলেজটি চন্দ্রকোনাতেই অবস্থিত আর ওখানে পৌঁছানোর জন্য সাইকেলেও যাওয়া যায় টোটোতে যাওয়া যায় বা অনেকে হাঁটা পথেই পৌঁছে যায় আর এই দূরে বিশেষ কিছু নয় ওই হাফ মাইল হবে মাইল ঠিক আসল কথা আমার আবার ঠিক মাইল কিলোমিটারটা অতটা ঠিক বুঝতে পারি না খুব একটা দূরে নয় কাছেই যেটা হাঁটা পথেই হয়ে যায় তবে এখনকার ছেলেমেয়েরা তো খুবই সবাই আদরে মানুষ ও সাইকেলে যাতায়াত করে আমার নিজের ছেলেমেয়েরাই বলছি ওরা সব সাইকেলে করেই কলেজে যেত আসতো